বাংলা ভাষা অন্যান্য ভাষার সাথে তুলনা করে মানে আমার যেন অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষার তুলনা করে বাংলা ভাষাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি যেমন যদি বলি যে মা জল খাবো জল খাবো বলি কিন্তু জল আমরা পান করি কিন্তু এই যে জল খাবো এটার মধ্যে একটা আবেগ কাজ করে এবং এখন বাংলা হচ্ছে সবথেকে শ্রুতি মিষ্ট ভাষা বা শ্রুতিমধুর ভাষা হিসেবে স্থান পেয়েছে যদিও আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি তবুও বাংলা হচ্ছে সবথেকে শ্রুতি মিষ্ট ভাষা এবং বাংলা অন্যান্য আমার যেন অন্যান্য ভাষা আমি আরও দুটো ভাষা জানি যেমন হিন্দি আর ইংলিশ বা ইংরেজি সেগুলোর সাথে তুলনা করে যদি বলি কীভাবে তো আমরা যেহেতু বাঙালি তো বাংলা ভাষায় কাজ করলে আমাদের আবেগটা খুব ভালোভাবে কাজ করে এবং আমরা মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারি হিন্দিতে বললে হয়তো সেই মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করতে পারি না কিন্তু আমি যদি কোনো বাংলায় কোনো একটা কথা বলছি কেউ যদি আমার সামনে হিন্দিতে এসে কথা বলে তো আমি সেই ভাষাটা বাংলা ভাষার সাথে ম্যাচ তুলনা করতে পারি যে হিন্দিতে ও এই ভাষাটা বলছে মানে বাংলাতে এটা হবে এটার ট্রান্সলেশান মানে আমি দুটোর মদ্যে ডিফারেন্স করে পার্থক্য করে আমি বুঝতে পারি যে হ্যাঁ সঠিক মানেটা কী দাঁড়াচ্ছে এছাড়াও ইংরেজিতেও কেউ যদি কথা বলে তো আমি সেই ক্ষেত্রেও তাদের মানেটা দ্বারা দাঁড় করাতে পারি বা বুঝতে পারি তো আমার মনে হয় বাংলা ভাষা আমার জন্য অন্যান্য ভাষার থেকে আলাদা বা তুলনাকরী ভাবেই কারণ বাংলা সবথেকে শুতি মিষ্ট ভাষা আমরা বাংলাতে কথা বলে যেভাবে মনের ভাব প্রকাশ করতে পারি তা আর অন্য কোনো ভাষাতে আমাদের পক্ষে সম্ভব নয় তাছাড়াও বাংলা সবথেকে শুতি মিষ্ট ভাষা হিসেবে স্থান পেয়েছে তো আমার মনে হয় এটাই বাংলাকে অন্যান্য ভাষার থেকে তুলনা করে বা আলাদা করে